পশ্চিমবঙ্গের মেয়ের ছেলেমেয়েরা সবাই শিক্ষিত অনেক কষ্ট করে পড়াশুনা শিখেছে ঘরের মা বাবা সবাই কষ্ট করে ছেলে মেয়েকে পড়াশুনো শিখিয়েছে যাতে তার ছেলে মেয়েরা কোনো একটা ভালো কাজ পায় কিন্তু এখনকার সব যা দিন যে চাকরির অভাব কষ্ট করে পড়াশুনো করেও চাকরি কেউ পায় নি সেই কারণে ছেলে মেয়ে ছেলেরাই এখন কি করেছে চাষের কাজে লেগেছে এখনকার সব চাষ তো অন্যরকম আগে ছিল চাষ অন্যরকম আগে কিরকম লাঙল করে মাটি কেটে মানুষের চাষবাষ হতো এখনতো তাই নয় এখন ট্রাক্টার পার্টিলার এইসব করে চাষ হচ্ছে কিরকম আলু লাগানো আলু লাগানোর মেশিন বেরিয়ে গেছে আলু তোলার মেশিন বেরিয়ে গেছে ধান কাটা যেরকম ধান কাটার ধান কাটারও মেশিন বেরিয়ে গেছে এখনকার মানুষকে চাষিদের বেশি কষ্ট করতে হয়না কেননা সব রকমের মেশিন বেরিয়ে গেছে তাহলে সব মানুষ এখন কি করবে চাকরিরও অভাব চাষবাষেরও মানুষ যে কষ্ট করে চাষবাষ করবে সেইসবও তো তাদের